আমার তো ফটোগ্রাফি নেই আমার ফোন আছে ফোনেতে আমি ছবি তুলি কোথায় সুন্দর ফুলের বাগান থাকলো সেখানটায় গিয়ে ছবি তুললাম আমি ফিল্টার লাগিয়ে ছবি তুললাম তারপর কোথায় ঘুরতে গেলাম সেখানটায় গিয়ে ছবি তুলাম ফোন নিয়েই আমি ছবি তুলি নানান ধরনের জায়গায় ঘুরতে যাই সেখানট সেখানটায় গিয়ে আমি ছবি তুলি তার ফিল্টার লাগিয়ে ছবি তুললে একটু ভালো আসে তার জন্যে ফিল্টার লাগিয়ে ছবি দিই কিন্তু এই বড়ো মোবাইল বড়ো যে ক্যামেরাগুলো ওইগুলো তো আমাদের নেই আর আমরা কোথায় ও পাবো অত দামের মোবাইলই এই ক্যামেরা কি আমরা কী পাবো আমরা তার জন্যেই আমি ফোন নিয়েই আমি মানে ছবি তুলি ফিরে মানে একটা সুন্দর চিড়িয়াখানায় ঘুরতে গেলাম চিড়িয়াখানায় বাঘ বেরিয়ে আসলো বাঘের সাথে মানে বলে বাঘের সাথে আমি ছবি তুলি তা বা অত দূরে আমি এইভাবে করি আমার ফোনে করে ফিল্টার লাগিয়ে আমি ছবি তুলি কিরমভাবে তো আমার ছেলের সাথে ছবি তুলি সুন্দর যেখানে সুন্দর আসবে তো আমার ফ্যামিলির সাথেও ছবি তুলি যে কোনো জায়গায় আমি ছবি সুন্দরভাবেই তুলি মানে সুন্দর সুন্দর জায়গায় ঘর আমি সাজালাম ঘরের ঘরের সাথে আমি দাঁড়িয়ে গিয়ে ছবি তুললাম যেন দেখতে সুন্দর আসে ফিল্টার লাগিয়ে ছবি তুললাম ফোন এই এই করে আমি নানা ধরনের মানে ফিল্টার লাগিয়ে ইয়ে করে আমার ফোনেই সব কিছু আমি ছবি তুলি ফ্যামিলির সাথেও সুন্দর করে ইয়ে করে ও করে ছবি তুলি